হ্যাঁ আমি সব রকম স্পোর্টস সেক্টর দ্বারা পরিচালিত স্বাস্থ্য ফিটনেস এবং শুশ্রষা প্রবলেমগুলিতে অংশগ্রহণ নিয়েছিলাম আর তাদের অংশগ্রহণে আপনি সুবিধাগুলো যেগুলো পেয়েছিলাম সেগুলো হলো আমার স্বাস্থ্য অনেক ভালো যাচ্ছিল প্লাস আমাকে ওরা অনেকক্ষণ থেকে অনেক ওষুধ দিয়েছিলো আর ফিটনেসের সম্বন্ধে আমাকে অনেক কিছু বলেছিলো কীভাবে শরীর ফিট রাখতে হবে কীভাবে শরীর সুস্থ রাখতে হবে সব কিছু আমাকে বলেছিলো এবং আমি এইসব ইভেন্টগুলো হয়েছিলো এই ইভেন্টগুলোতে আমি অনেক আনন্দ উপভোগ করেছিলাম